আমি প্রথমে কিপ্যাড নোকিয়া ফোন ব্যবহার করতাম তারপর ধীরে ধীরে স্মার্টফোন ব্যবহার করছি কারণ স্মার্ট ফোনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সব কিছুই পাওয়া যাচ্ছে ধরুন কোনো ভিডিও দেখা হচ্ছে ইউটিউব ব্যবহার হচ্ছে কোনো কিছু সার্চ করে দেখানো হচ্ছে আগে নোকিয়া ফোনে কী ছিলো ভালো ক্যামেরা ছিলো না কোনো কিছু রেকর্ডিং করা হতো না আর স্মার্টফোনে কী হচ্ছে এগুলো সব কিছুই হচ্ছে কারণ সব কিছু রেকর্ডিং করা হচ্ছে ভালো ক্যামেরা ছবি তোলার জন্য কিংবা কোনো কিছু না পারলে সেখান থেকে সার্চ করে দেখা হচ্ছে স্মাট ফোনে কোনো পেমেন্ট করা হচ্ছে এরকম অনেক কিছুই সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে আর কি স্মার্টফোন থেকে